যখনই বিয়ে বাড়িতে যাই তখনই হয়তো কোনো পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায় তাদের সাথে কথা হয় তাদের সাথে আলাপ হয় আবার হয়তো তাদেরই নতুন কোনো অন্যান্য বন্ধুদের সাথে দেখা হয় তাদের সঙ্গে অন্য রকম কথা হয় তাদের সাথে ঘুরা হয় খাওয়া দাওয়া হয় নতুন বর বধূর সাথে আলাপ হয় তাদের সাথে ছবি টবি তুলি তারপরে তাদেরকে গিফ্ট টিফ্ট দিই তাদের বিয়ে দেখি অনেকভাবে আমরা আনন্দ করি অনেক অনেক বিয়ে বাড়িতে আপনার ধরুন নাচ গানের ব্যবস্থা থাকে তো সেখানে আমরা যে নাচ গান দেখি অনেক সময় নাচও করি অনেক সময় গান টান বাজে বেশ ভালোও লাগে সেগুলো বিয়েতে বেশ গা ভালো গানের মধ্যে ধরুন যেগুলো নাচ করার জন্য যেগুলো খুবই বেশি ভালো যেমন ধরুন এটা একটা খুব বেশি মানে আর কি যেহেতু আনন্দের বিষয় তো তাই আমার মতে বলে এই সব দিনগুলোতে যেই গানগুলো নাচের পক্ষে খুব ভালো সেই সব গান বাজানো সব চেয়ে বেশি উপযোগ্য উপযুক্ত অনেক গান আছে যেগুলো ধরুন আপনার রোম্যান্টিক কিন্তু স্যাড সেগুলো বাজানো উচিত না দুঃখের গানের চেয়ে এই সময় সুখের গান নাচের গান এই সব ধরনের গান বাজানো বেশি উচিত বলে মনে হয় আমার